একটা ওলা বা অটো বুক করেছি কারণ প্রেক্ষিত স্থানটি হলো আমাদের রামজীবনপুর এই ক্যাব বুক করা যে ড্রাইভার দ্রুত আসবে কি না তা জানতে চাই কারণ আমি নির্দিষ্ট জায়গায় যেতে চাই কারণ সেখানে আমার ডাক্তারের কাছে নাম লেখানো আছে তাই ড্রাইভারকে নির্দিষ্ট টাইমেই আসতে হবে তাই আমি ওলা বা বুক যে করেছি কিন্তু সে ড্রাইভারের কোনো নির্দিষ্ট সময়ে আসার জন্যই তাকে আমি বারবার ফোন করছি বা রিকোয়েস্ট করছি যাতে সে নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে পারে এসে আমার কাজটি সম্পূর্ণ করতে পারে কারণ আমার সেখানে দ্রুত যাওয়ার প্রয়োজন আর কা ড্রাইভারবাবুকে আমি সবসময় ওই জন্যই বলছি যেমন তিনি নির্দিষ্ট টাইমের মধ্যে আসতে পারে এখন ডাক্তার দেখানোর ব্যাপার থাকে সেখানে অনেক কিছু ঝামেলা থাকে ফর্ম পূরণ করতে হয় বা লাইনে দাঁড়াতে হয় সেই জন্যই যেন উনি তাড়াতাড়ি এসে নির্দিষ্ট টাইমে আমার কাজটি হয় সেই প্রেক্ষিতভাবেই ওনাকে আলোচনা করতে চাইছি একটাও বা অটো বুক করেছি স্থান হচ্ছে রামজীবনপুর সেখান থেকে নির্দিষ্ট জায়গা বলতে আরামবাগে আমি যাব হসপিটালে সেখানে ডাক্তার দেখানোর ব্যাপার আছে তাই সেই ব্যাপারটা যাতে আমি সুসম্পন্নভাবে করতে পারি বা নির্দিষ্ট টাইমে করতে পারি সেই জন্যই আমি সেটা নির্ধারিত উপযুক্ত টাইম হিসাবে চাই চাইছি যাতে নির্দিষ্ট টাইমে পৌঁছানোর পর আমি ওই কাজটা করতে পারি এবং ওলা বা বুকের সাহায্যে